হ্যাঁ আমি মনে করি যে চলচ্চিত্র শিল্পীদের সম্পর্কে রিপোর্ট করা সমস্ত কিছু বাস্তব তা নয় আমার মনে হয় কিছু কিছু বাস্তব আর তার মধ্যে অনেকটাই থাকে গুজব সঠিক প্রয়োজন তো তাদের নয়ই তাদের বেঠিক প্রয়োজনেও অনেক রকমের খবর মিডিয়া আমাদের সামনে তুলে ধরে নানা রকমের রোমাঞ্চকর যাতে না আমাদের মন খুব ভালো হয় সেই কারণে সেই সমস্ত কবর নেওয়ার খবর যাতে পায় সেই সমস্ত নানা বাজে বাজে গসিপ নিয়ে নানা ধরনের খবর তারা ছড়ায় এই খবরগুলো একদমই ঠিক নয় হ্যাঁ কিছুটা কিছুটা তা বলে ঠিক আছে যে সবই ভুল তাও নয় কিছু কিছু খবর প্রচুরই ভুল একদমই তাদের নিজেদের সম্পর্কিত যে সমস্ত খবর তারা বলেন তাদের ই বিনোদনের মাত্রাকে যাতে আনন্দ মুক্ত করা যায় সেই কারণেই আরো তারা খবরকে বাড়িয়ে তোলে এই কারণেই আমার মনে হয় এই মিডিয়ার খবর সব কিছু খবরই ঠিক নয়